আমি দশ তারিখ নাগাদ রিলায়েন্স ডিজিটাল থেকে একটি বোটের হেডফোন নিয়েছি এর কিছু নেগেটিভ দিক আছে যেরকম বলা হয় যেতে পারে যে হেডফোনটি হেডফোনটি অনেকটা বড়ো আবার হেডফোনটি ব্যাটারি সেরকম বেশিক্ষণ চার্জ দেয় না আবার হেডফোনটিতে যে তার আছে সেটি খুব পাতলা সহজেই ছিঁড়ে যেতে পারে